সার্ফ করার জন্য আমার প্রিয় ধরণের তরঙ্গর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমি পনেরো ফুট রেঞ্জের ও ষাট থেকে একশো ফুটের তরঙ্গে আমি সার্ফ করেছি কারণ আমি দেখতে চেয়েছিলাম যে আমি কত দূর পর্যন্ত সার্ফ করতে পারি